পশ্চিমবঙ্গে ক্রিকেট এবং ফুটবল হলো প্রধান খেলা রঞ্জি ট্রফিতে বাংলা দলের পারফরমেন্স দেখে বাঙালিরা খুব উচ্ছ্বসিত হয় ক্লাব ফুটবলও পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে দর্শকরা ভিড় জমান টেনিস ব্যাডমিন্টন এবং দাবাও পশ্চিমবঙ্গে অনুসরণ করা হয়